হ্যাঁ হরি কাকা ভালো আছেন আমি তুমি গলিতে মাছ বিকতে এসছিলে কালকে নিয়েছিলাম মনে পড়ছে না আরে তাম্লি পাড়ার গলিতে এসেছিলে মনে করো মাছ নিলাম অনেক হ্যাঁ তো ওটাই কালকে মাছগুলো খারাপ বেরিয়ে গেছে হ্যাঁ তুমি বললে ভালো ভালো মাছ আছে লাস্টে খারাপ বেরিয়ে গেলো সব কালকে কাল কী মাছ নিয়েছিলাম কাতলা মাছ নিয়েছিলাম তা তুমি তখন আমাকে বললে না কেন কাতলা খারাপ তুমি অনেক ভালো ভালো বলে দিলে আমি অনেক নিয়ে নিলাম আজ রুই মাছও নেবো তুমি আসবে কি না আজকে আজকের মাছগুলো টাটকা আছে কি না না মানে বুঝছই তো এখন বাড়িতে লোক আছে এখন খারাপ বেরিয়ে গেলে তখন খারাপ হয়ে যাবে সবার সামনে এ তাম্বি পাড়ার গলিতে কাকু বুঝতে পারছো না কী রঙের হলুদ রঙের হ্যাঁ তুমি আসলে তোমাকে তুমি তুমি ফোন করবে আমি ঠিক বেরিয়ে যাবো তুমি তবে টাটকা মাছ নিয়ে আসবে না না আমি বাড়িতেই থাকবো এখন বাড়িতে লোকজন আছে কাম বাড়ি না না ছোটো ছোটো মাছগুলো নিয়ে আসবে আর রুই মাছ নিয়ে আসবে রুই মাছ নিয়ে আসবে হ্যাঁ চুনা মাছ লাগবে হ্যাঁ চুনা মাছ লাগবে তুমি নিয়ে আসবে তো হ্যাঁ তবে কিন্তু ভালো ভালো নিয়ে আসবে কালকের মত যাতে না বেরোয় হ্যাঁ ওটাই তুমি কখন আসবে না না আর কিছু লাগবে না এগুলোই নিয়ে আসবে দুটা টাটকা নিয়ে আসবে আচ্ছা হ্যাঁ নিয়ে আসবে দেখবো যদি ভালো হয় তখন নেবো সবজি হ্যাঁ হ্যাঁ আর তুমিও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ